কৃষিকাজ হলো একটি চ্যালেঞ্জিং পেশা এটিতে প্রচুর পরিশ্রম এবং সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয় এবং আবহাওয়া পরিস্থিতি কৃষকদের জন্য সবচেয়ে বড়ো ঝুঁকির মধ্যে একটি আমি যদি কৃষক হতাম তাহলে আবহাওয়া পরিস্থিতি উপর আমি নির্ভর হয়ে থাকতাম কারণ এটি আমাদের ফসলের বৃদ্ধি বা ফলনকে প্রভাবিত করে খরা বন্যা ঝড় এবং অন্যান্য আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলি ফসলকে ক্ষতিগ্রস্থ বা ধ্বংস করে তা সত্ত্বেও কৃষকরা এই ঝুঁকি নিতে অনুপ্রাণিত হয় কারণ তারা জানেন যে তাদের কাজ গুরুত্বপূর্ণ কৃষকরা আমাদের খাদ্য সরবরাহ করে এবং আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসল নষ্ট হয়ে গেলে কৃষক মানে আমার কাছে যে যে বিকল্পগুলি রয়েছে সেগুলির মধ্যে প্রথমেই যে বিকল্পটি আমাকে বলতে হবে সেটি হলো ফসলের পরিবর্তন প্রথম ফসলটি নষ্ট হয়ে গেলে আমি পুনরায় নতুন একটি ফসল আমার ক্ষেতের মধ্যে লাগিয়ে দেবো যা আমার ওই পুরোনো ক্ষতির কিছুটা হলেও লাভ আদায় করে দেবে দ্বিতীয় যে কাজটি আমি করবো বিভিন্ন বীমা যেমন কৃষক ফসল বীমা এগুলো আমি নিতে থাকবো যা আমার ওই ক্ষতি হয়ে যাওয়া ফসলের কিছুটা হলেও লাভ পেতে সাহায্য করবে এছাড়া আমি কৃষির পাশাপাশি অন্যান্য পেশার সাথেও যুক্ত থাকতে পছন্দ করবো যেমন পশুপালন কৃষিভিত্তিক পর্যটন এগুলো আমার ফসল নষ্ট হয়ে গেলেও সেই পরিস্থিতির সাথে আমাকে মোকাবিলা করতে সাহায্য করবে আবহাওয়া পরিস্থিতি ঝুঁকি মোকাবিলা করার জন্য বিভিন্ন উপায়ে এখন কাজ হচ্ছে যেমন অনেক আগে থেকেই আবহাওয়া সম্বন্ধে পূর্বাভাস দেওয়া যায় আমি সেগুলিকে মান্য করে আমি সেই রকম ফসল আমার ক্ষেতে লাগাবো